আমার বাড়িতে আমার শাশুড়ি বয়স্ক শাশুড়ি আমার স্বামী আমার দুটো ছেলে তাদেরকে নিয়েই আমার একটা সংসার আমার শাশুড়ি মা বয়স্ক সেই কারণে তার বয়স বেশি হওয়ার কারণে সে শক্ত খাবার খেতে পারে না দাঁত নেই সে নরম খাবার খায় আমার ছেলেমেয়ে আমার স্বামী তারা একটু অল্প বয়েস বলে তারা একটু শক্ত খাবার পছন্দ করে তাই আমি সব কিছু সামলানোর জন্য শাশুড়ি মাও যাতে খেতে পারে সেই কারণে তার জন্য লিকুইড খাবার মানে নরম ভাতকে একটু শক্ত ভাতকে চটকিয়ে নরম করে খাওয়াই আর তাদেরকেও সব কিছু খাওয়ার ব্যবস্থা করে দিই আর শাশুড়ি মা অসুস্থতার কারণে সে যদি বিছানায় পেচ্ছাপ টেচ্ছাপ করে দেয় সেই কারণে তাকে পরিষ্কার টরিষ্কার করার জন্য মুখ না করে তাকে বুঝিয়ে বলি যে মা যখন অসুবিধা হবে আমাকে একটু বলবেন আর আমার বাচ্চাটাকেও বলি যে ঠাম্মার সঙ্গে থাকবি ঠাম্মার যাতে কোনো অসুবিধা না হয় যাতে আমাকে এসে বলিস যে ঠাম্মা এরকম সব কিছু বলতে পারছে সেই নিয়েই আমি পরিবারটাকে এগিয়ে নিয়ে চলছি